আমি বাঙালি চলচিত্র বা সঙ্গীত নিয়ে অনেক কিছু জানি সঙ্গীতের অনেক ধরনের অনুষ্ঠান ও পোগ্রাম হয় এছাড়াও নানা রকম চলচিত্র বা সিরিয়ালও বাঙালি টেলিভিশানে হয়ে থাকে আমার বাড়ির লোক তো সবাই টেলিভিশনে সিরিয়ালগুলো দেখতে ভালোবাসে এমন কি আমিও দেখতে ভালোবাসি ভালোবাসি বলতে খুব একটা ভালোবাসি এমনো নয় তবে হ্যাঁ ওই আর কি সময় পেলে একটু দেখে নিই তো ওই বাঙালি সিরিয়ালগুলোর অনেক রকম অনেক সিন যেগুলো আছে সেগুলো আমার খুব ভালো লাগে এছাড়াও আমার বাঙালি অনেক গান বা অনেক সিনেমা ভালো ছিলো আমি যখন ছোটো ছিলাম তখন দেব আর অঙ্কুশ এদের দুজনকে আমার খুব ভালো লাগতো এবং এদের যে সিনেমাগুলি হতো সেগুলি আমার খুব পছন্দের ছিলো এবং খুব ভালো লাগতো আমি দুবার তিনবার করে এরকম ওদের সিনেমাগুলো দেখতাম এ ধরো কোয়েল শুভশ্রী এদের সিনেমাগুলোও খুব আমার ভালো লাগতো মানে এই অভিনেত্রীদেরকেও আমার খুব ভালো লাগতো জিৎ সায়ন্তিকা এই সব যে হিরো হিরোইনরা ছিলো এদেরকে আমার খুব তখন পছন্দ হতো এদের সিনেমা বা এদের গান যেগুলো ছিলো সেগুলো শুনতে ভালো লাগতো এখন আবার সেই গানগুলো অনেকটা রিক্রিয়েট করে তৈরি করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি শুনছি ভালো লাগছে এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে